তো আমাদের এখান এখানে কোনো পেশাদার খেলার খেলোয়াড় নেই তো খেলার ছেলে অনেক আছে স্কুলের ছাত্ররা আছে পাড়ায় অনেক ছেলেরাও খেলে তো যেরকম ধাবাস বল খেলার ছেলে আছে ক্রিকেট খেলার ছেলে আছে ফুটবলও খেলে তো এরকম কোনো পেশাদার খেলোয়াড়কে মানে এলাকায় বাস করে না তো এরাও যে খুব খারাপ খেলে তা নয় কিছু টাকা উপার্জন করে কিন্তু ওরা সেই খেলাটাকে পেশা হিসাবে নেয়নি মানে এমনি খেলতে হয় খেলে একটা মোটামুটি টাকা উপার্জনও করে বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে খেলতেও যায় আর খেলাধুলা ভালোও বাসে তারা কিন্তু মানে একদম যে খেলাটাই যে প্রপার তার পেশা এই জিনিসটা নয় তবে খেলাধুলা ভালোবাসে এখানে প্রচুর স্কুলের ছাত্ররাও খেলে পাড়ায় এমনি অনেক বড়ো সিনিয়র আছে তারাও খেলে তো খেলা সবার পছন্দ কিন্তু মানে কেউ ওই খেলাটাকেই যে পার্সোনালি পেশা হবে এরকম কিছু নয় আলাদা কাজও করে তার সাথে খেলে টুর্নামেন্টেও খেলতে যায় আর খেলাধুলা খুব ভালোও বাসে আর খুব সুন্দর খেলেও কিন্তু মানে একদম পেশা হিসাবে কেউ খেলে না ওরকম খেলোয়াড় নেই আর কেউ খেলেও না আমাদের এই এলাকায়